হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা বলুন হ্যাঁ ইলেকট্রিশিয়ান বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দেখুন আমার নিজস্ব দোকান রয়েছে আপনি যা যা জিনিস লাগবে আমার আপনার বাড়ি ওয়ারনিং ওয়ারনিং করার জন্য আপনার যা যা কিছু প্রয়োজন হবে আপনি আমার বাড়ির থেকে এবং আমার দোকান থেকে পেয়ে যাবেন আর কি আর যদি আপনি আমাকে যদি আপনি আপনি আমাকে দিয়েই কাজ করান তাহলে যা যা জিনিস লাগবে প্রয়োজনীয় জিনিস আমি আমার দোকান থেকে নিয়ে যেতে পারব আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখুন আপনি যদি আমাকে বলতে পারেন কত স্কোয়ার ফিটের রুম বা কত ফুটের রুমগুলো কত ফুট রয়েছে দৈর্ঘ্য প্রস্থ তো

আপনি এক একটা কাজ করুন হ্যাঁ আপনি আমার আপনি আপনার পুরনো পুরো ঠিকানাটা আমাকে বলুন আমি লিখে নিচ্ছি নোট ডাউন করে নিচ্ছি আমি আমি অথবা আমার কোনো ছেলেকে পাঠাচ্ছি আপনার বাড়িতে আপনার আপনার বাড়ি গিয়ে সম্পূর্ণটা দেখে এসে আপনাকে হিসেব দিয়ে তারপর চলে আসবে যদি আপনার ইচ্ছে হয় আমাদের দিয়ে করাবেন তাহলে করাবেন না হলে করাবেন না এমনটা এমনটা করবেন আর কি তো আপনি এক কাজ করুন আপনার ঠিকানাটা আমাকে দিন ফুল আর আমি কোনো ছেলেকে আমিই যাই বা কোনো ছেলেকে পাঠাচ্ছি আপনার সব কিছু শুনে দেখে কোন দিকে কোন লাইট লাগবে এ সি কোথায় রাখবেন কী করবেন সব কিছু দেখে নিয়ে আপনাকে জানিয়ে দেবে কত টাকা খরচা হতে পারে হ্যাঁ সন্ধ্যার সময় পাঠিয়ে দেবো আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন ঠিকানাটা একটু আমি সন্ধ্যার সময় পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক